আমাদের অঞ্চলে সব ধর্মের লোকেই বসবাস করে এবং প্রতিটা ঘরে ঘরে সকাল সন্ধ্যা উলুধ্বনি শঙ্কধ্বনি দিয়ে মায়েরা সব ধর্মীয় আচার অনু অনুষ্ঠানগুলো করে যার যার বাড়িতে যে যে ধর্মের মানে সেসে সব বাড়িতে বাড়িতেই বেশ একটা ভালো একটা মানে উলুধ্বনি শঙ্খধ্বনি সন্ধ্যাবেলা এবং সকালবেলা মানে সবাই পালন করে আর আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমরা সকলবেলা আমাদের একটা টাইম থাকে ঠাকুরের দেওয়া একটা টাইম থাকে সকলের ভোরের প্রার্থনা সেই আমরা পাথর সেই টাইম যেই টাইমে আমরা হাত মুখ ধুয়ে ঠাকুর আসন ঠাকুর ঠাকুরের শয়ন খুলে ঠাকুর ঘরের ধূপবাতি ম ইয়ে প্রদীপ ধরিয়ে আমরা প্রার্থনা করি আবার সন্ধ্যাবেলাও একটা টাইম থাকে সেই টাইম মতো আমরা প্রার্থনা করি এইভাবেই আমাদের সারাটা দিন কেটে যায় তারপরে আমাদের বাড়িতে আমাদের এদিকে কারো জন্মদিন বিয়ে উপলক্ষে কিংবা কারো শ্রাদ্ধ উপলক্ষে আমরা সেই ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা কীর্তন দিয়ে পালন করি যে ঠাকুর যাতে সবার ভালো থাকে আমাদের এই অনুষ্ঠানটা যাতে মানে ভালো হয় এবং এইভাবেই আমরা চলি এবং তারপরে আমাদের তো কর্মজীবন কর্মজীবনের মধ্যে আমাদের এদিকে সেদিকে ঘুরতে যাওয়া হয় না তাই আবার সবাই মিলে আবার একটা আলোচনার মাধ্যমে সবাই মিলে একটা প্রোগ্রাম করি যে আমরা তীর্থে যাবো তীর্থযাত্রা যাব তো তীর্থযাত্রা তো একা যাওয়া যায় না একটা দল করে চার পাঁচজন কিংবা দশজন কিংবা দুই জনেই হোক একটা মানে সংগঠনের মতো তৈরি করে আমরা সেই তীর্থযাত্রা আমরা যাই